হ্যাঁ এখানে কি রেলওয়ে টিকিট বুকিং করা হয় আমি আসলে আপনার গ্রামে বাড়ি আমার আমি ফোন করছিলাম ওই একটা চেন্নাইয়ের টিকিট বুক করার জন্য স্লিপারের জন্য খড়গপুর

এই সামনাসামনি ধরুন আপনার এই নভেম্বরের আজকে আপনার বারো তারিখ তিরিশ তারিখের দিকে না না এ সিতে যাওয়া যাবে না ওই স্লিপারেই যেতে হবে স্লিপার কি ফাঁকা নেই তা কোন কোন টাইমে আচ্ছা ওই যেটা এগারোটা তিরিশ না কত বললেন ওটা হচ্ছে কটায় গিয়ে পৌঁছাবে তাহলে হুম ঠিক আছে তাহলে ওটাই করে দিন ওই এগারোটা তিরিশ ওখানে অসুবিধা হবে দুজন

ন্যাশনালিটি কি আলাদা করে বলে দিতে হবে আপনার ডকুমেন্টস কী কী লাগবে বলুন আমি আচ্ছা কী কী ডকুমেন্টস লাগবে বললেন আরেকবার বলে দিন আমি শুনে নিই আরেকবার আচ্ছা ঠিক আছে আর পেমেন্ট কি আপনাকে অনলাইনে করব না কি অফ মানে গিয়ে দিলেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে পেমেন্ট কবে দিতে হবে আপনি জানাবেন তাহলে আমি পৌঁছে গেছি ঠিক আছে তাহলে টিকিটটা কনফার্ম হয়ে গেলে জানিয়ে দেবেন